আমি আমার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে ভ্রমণ করতে যাই পরিবারের সঙ্গে গেলে খুবই মজা হয় এবং বন্ধুবান্ধবদের সঙ্গে গেলে হাসি ঠাট্টা মজা আরো ভালো হয় এবং আমি বন্ধু এবং পরিবার সঙ্গে প্রধানত ভ্রমণ করতে ইচ্ছুক এবং তাদের সঙ্গে ভ্রমণ করি